আমি জি বাংলার রান্নাঘর থেকে একটি রেসিপি শিখেছি তা হল চিকেন কষা চিকেন কষা বানানোর জন্য প্রথমে চিকেনটা নুন হলুদ এবং দই দিয়ে মাখিয়ে রাখতে হয় আধ ঘণ্টার মতো তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম মশলা তেজপাতা জিরা এবং শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে তার মধ্যে পেয়াঁজ কুচি করে দিয়ে চিকেনগুলো দিতে হয় দিয়ে সেটা ভাজার পর আদা বাটা রসুন বাটা পেয়াঁজ বাটা টমেটোর বাটা হলুদ নুন এসব কিছু দিয়ে তার মধ্যে কিছুক্ষণ কষিয়ে সেটা জল দিয়ে ঢাকা দিতে হয় ঢাকা দেওয়ার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে নাড়িয়ে দেখতে হয় যে চিকেনটা সিদ্ধ হয়েছে কি হয় নি যদি চিকেনটা সিদ্ধ হয়ে যায় তাহলে উপর দিয়ে ঘী দিয়ে সেটা নামিয়ে দিতে পারো